আমার প্রিয় বাংলা প্রবাদ হল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় একথা এখন সবার জীবনে প্রযোজ্য কারণ এখন কেউ সোজা কোথায় কোনো কিছু করে না ভালো ভাবে বললে কেউ কোনো কথা শোনে না তাদের সাথে ভাব ব্যবহার খারাপ করলেই তারা যেন ফট করে নিজেদের কাজ করে দেয় কিন্তু একথা সত্যি হওয়া উচিত নয় মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করলে মানুষ তার কাজ করে দিতে পারে তাই জন্য সবার সাথে ভালো করে ব্যবহার করতে হবে